আমি আপনাদের ওখানে একটি টেবিল বুক করতে চাই আমি দেখলাম যে ঝাড়গ্রাম স্টেশনের কাছে আপনাদের এই রেস্তরাঁটি সামনে তো আমি দেখলাম যে রেস্তোরাঁটিতে খেতে খুব ভালো ভালো খাবার পাওয়া যায় আমি সেটি শুনে আপনাদের এখানে টেবিল বুক করতে চাই টেবিল কি আমার জন্য কোনো ফাঁকা আছে কি না আমাকে জানাতে পারেন ও টেবিলের দাম কী রকম কী আছে আমাকে জানাতে হবে তো আমি সেরকমভাবে টেবিল বুক করতে চাই আমরা মোট চারজন কি ছজন যেতে পারি মোট আপনি আমাদের ছজনেরই টেবিল রাখবেন কারণ আমি টেবিল বুক ছজনেরই নিতে চাই তো কীভাবে কী আমি টেবিল বুক করবো সেটা আপনি আমাকে জানাতে পারেন আমার ওয়েবসাইটে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ম্যাসেজ করে দিতে পারে এছাড়াও আমি আপনাদের ওখানে যে নতুন খাবারগুলি নতুনভাবে বেরিয়েছে সেই খাবারগুলি আমি নিতে চাই তো সেই খাবারগুলি আমাকে তথ্য তালিকাটা জানাতে পারেন